পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার সামনে যেগুলি চ্যালেঞ্জ রয়েছে এখন পশ্চিমবঙ্গের যে কলেজ স্কুল আছে সেখানে যে শিক্ষা দেওয়া হয় টিচাররা যেমন মাস্টারমশাইরা ও ম্যাডামরা শিক্ষাদান শিক্ষা প্রদান করে কিন্তু এখনকার সময়ে সে এখন সবাই টাকা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে ওই জন্য তারা ঠিকমতো শেখাতে পারছে না এবং সেই জন্য আমরা ঠিকমতো ছাত্র ছাত্রীরা শিক্ষালাভ করতে পারছে না এই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং কলেজ বা স্কুলে পড়তে গেলে প্রায় মাঝে মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য ভর্তি হওয়ার জন্য এর জন্য সরকারি সরকারী স্কুলেও টাকা নেওয়া হয় সেই জন্য টাকার জন্য কিছু কিছু গরীব ফ্যামেলি বা পরিবার আছে যারা ওই টাকাটা দিয়ে উঠতে পারে না সেই জন্য তাদেরকে অনেক কথা শুনতে হয় তাদেরকে অনেক কষ্ট করে দিতে হয় সেই টাকাটি সেইগুলি একটি চ্যালেঞ্জের সম্মুখীন বেসরকারি এবং সরকারিতে টুকটাক টাকা লাগে এবং বেসরকারি অনেক টাকা লাগে যেমন কোনো কোর্স করতে গেলে কলেজে তিন লাখ টাকা চার লাখ পাঁচ লাখ থেকে শুরু করে সাত আট লাখ অবদি টাকা লাগে এই এত টাকা না দেওয়ার কারণে যেমন অনেক গরীব ফ্যামেলি আছে এই টাকাগুলি দিতে পারবে না সেই জন্য গরীব ফ্যামেলির মানুষজনেদের মানু গরীব ফ্যামেলির যে শিশু আছে বা ছেলেমেয়ে আছে তারা এই কোর্স করতে পারে না তারা টাকার অভাবে ভালো পড়াশোনা করলেও তারা যোগ্যতা তারা তাদের যদি যোগ্য থাকে ওই কোর্স করার তারা কিন্তু যোগ্য থাকলেও সে করতে পারে না কারণ তারা এই চ্যালেঞ্জের সম্মুখীন হয় তাদের টাকার অভাব তাদের বাড়িতে আর্থিক দিক থেকে তাদের টাকার খুবই অভাব সেই জন্য তারা এই কোর্সটা করতে পারে না বেসরকারিতে এবং সরকারিতেও কিছু টাকা লাগে সেটা সেটাই ঠিকমতো দিয়ে উঠতে পারে না এমন এমন পরিবার আছে তাই পড়াশোনার দিক থেকে এবং তারা টি ঠিকঠাক টিউশন নিতে পারে না ঠিকঠাক শিক্ষা পায় না স্কুলে যা শিক্ষা হলো হলো সেই জন্য এভাবে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এই পড়াশোনার ক্ষেত্রে